পশ্চিমবঙ্গের প্রধান ক্রিয়া স্পনসরশিপ বা অংশীদারীগুলি হলো যা রাজ্যে ক্রিড়া উন্নয়ন প্রচারককে সমর্থন করে সেগুলি কর্পোরেট সরকার অলাভজনক সংস্থা এ বিষয়ে আমি তেমন কিছু জানি তাই এ বিষয়ে কোনো মন্তব্য নেই